প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের জীবনে পরিবর্তন এসেছে ইন্টারনেট ও স্মার্ট ফোন স্মার্ট ফোন দ্বারা আমরা যেসব কাজ বাড়িতে বসে করতে পারি আগে আমরা পড়াশোনা করার জন্য বই খাতা ব্যবহার করা হত এখন স্মার্ট ফোনে নানান ধরনের অ্যাপ দ্বারা আমরা পড়াশোনা করতে পারি বাড়িতে বসে প্লেনের টিকিট কাটতে পারি এবং কারেন্টের বিল জমা দিতে আগে অফিসে যেতে হত এখন আমরা বাড়িতে বসে তা জমা দিতে পারি ব্যাঙ্কে টাকাও জমা দিতে পারি ফোন থেকে এবং হোটেল বুকিং করতে পারি স্মার্ট ফোনের দ্বারা বিভিন্ন কেনাকাটা অনলাইন শপিংও করতে পারি এসব আগে আমাদেরকে করতে গেলে বাড়ি থেকে গিয়ে করতে হত এখন আমরা বাড়িতে বসেই স্মার্টফোনের দ্বারা এসব কিছু করাটা সম্ভব হয়ে গেছে স্মার্ট ফোন আসার ফলে আরেকটি যেটি সুবিধা হয়েছে সেটি হল আমরা বাড়িতে বসে নানান জায়গার বিভিন্ন খবর ওয়েদার সবকিছুই ফোনের মধ্যে দেখতে পাই এবং জানতে পারি আবহাওয়া পরিবর্তন বা ঝড়বৃষ্টি সবই আমরা ফোনের মধ্যেই দেখতে পাই এবং সবকিছু জানতে পারি এসবই স্মার্ট ফোনের সুবিধা